হাঁটুর ব্যথা নিরাময়ের জন্য গ্রামে জনপ্রিয় বিভিন্ন ঘরোয়া প্রতিকার রয়েছে কেউ কেউ সরষের তেল তার মধ্যে রসুন থেঁতো করে ফোটায় এবং সেটা উষ্ণ গরম থাকা অবস্থায় হাঁটুর উপর মালিশ করে বলে যে এতে হাঁটুর ব্যথা কমে যায় আবার কেউ কেউ কী করে কালাছিতি নামে একপ্রকার ঘরোয়া লতা পাতা আছে গ্রামীণ লতো পাতা সেটাকে নিয়ে চুলার উনুনে উনুনের আগুনে গরম করে গরম করার পর সেটা পাকি তার থেকে রস বের করে হাঁটুর উপর নেয় নিয়ে মালিশ করে এতেও মনে করে অনেকে যে ব্যথা কমে যায় আবার অনেকে উনুনের উপর গরম পাত্র রাখে সেটাকে গরম করতে থাকে এবং তার মধ্যে সুতির শুকনো কাপড় দেয় কাপড়টা উষ্ণ গরম হয়ে গেলে সেই কাপড়টা নিয়ে হাঁটুতে গরম সেঁক দেয় এই রকম ব্যবস্থায় গ্রামের লোকেরা হাঁটুর ব্যথার প্রতিকার করে থাকে